আমি একটি রেস্তোরাঁতে গিয়ে চিকেন স্যুপ অর্ডার করলাম এবং একটি কর্মচারীকে ডেকে অনুরোধ জানালাম যাতে এটি ভালোভাবে প্যাকেজিংটা হয় এবং বেশিক্ষণ গরম থাকে